হ্যাঁ আমি মনে করি যে সংবাদমাধ্যমগুলি গ্রামের ক্ষেত্রে অনেক ক্ষতিকারও যেমন হয় তেমন অনেক কাজেও কাজে লাগে যথেষ্ট সমস্যা দেখা যায় আর তারাও কোন এমন কোনো জিনিস নেই যেইগুলি দেখায় না হয়তো হয়তো কিছু গুরুত্বপূর্ণ জিনিসও দেখায় বা কোনো অগুরুত্বপূর্ণ জিনিসও দেখায় যেগুলি ওদের কোনো কাজ না কাজ না পেলে অন্যান্য জিনিস নিয়ে তারা খবর করে খবর করে সাংবাদমাধ্যমে প্রকাশিত করে যেইগুলিই আর যেইগুলো গুরুত্বপূর্ণ সেইগুলি নিয়ে তারা কোনো আলোচনা করে না এমন কোনো এমন কোনো কোনো বিষয় আছে যেগুলি যেগুলি হয়তো আমাকে দেখ আমরা লক্ষ্য করতে তারা লক্ষ্য করলেও হয়তো সেই ব্যাপারে কোনো আলোচনা করে না এমন বিষয়ও আছে না যেমন নারীদের নারীদের প্রতি দুর্ব্যবহারও হয় অনেক মানুষ করছে অনেক মানুষ দেখছে তারাও মিডিয়ার লোকও হয়তো জানতে পারছে যে তারা অনেক নারীদের প্রতি অত্যাচার করছে কিন্তু সেই সময়কার কথা সেই সময়কারই কিছুক্ষণ কথা হয়েই সেই মানুষগুলো আর নারীদের কোনো সুরক্ষার কথা ভাবা যায় না এরকম ব্যাপারও হয় হয় হয় বেকারত্ব বেকারত্ব নিয়ে কোনো কথা হয় না মিডিয়াতে যেগুলি যেগুলি কোনো সৎ যেগুলি কোনো কাজে লাগে এই সমস্ত কথা যেগুলি মানুষের কাজে লাগে সেইগুলি ব্যা সেইগুলি ব্যবহার না করে অনেক জিনিস আছে যেগুলি অকাজের কথা সেইগুলিও মিডিয়ার খবরের ক্ষেত্রে চালনা করা হয়